হ্যালো হ্যাঁ সে আচ্ছা বলুন বলুন আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে আপনি এক কাজ করুন আপনার কি সমস্যা আমাকে একটা কমপ্লেন লিখে দিন আর লেবারটা কারা মিসগাইড করছে আপনাকে সেটা আমি স্টেপ নিতে পারবো কারণ যে বয়স্ক লোকেদের মানে বয়স জেষ্ঠ লোকেদের আসছেন আপনাদের ঘুরে দিচ্ছে আপনার পাশবই আপটুডেট করতে পারছেন না এটা তো ঠিক না ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি এক কাজ করুন আপনি একটা কমপ্লেন ডজ করে দিন ডজ করলে আমি ব্যাপারটা দেখছি আর কোন ক্লাক কি আপনাকে মিসগাইড করেছে আমি একটু মেনশান করতে পারেন মেনশান করলে তারপরে আমি স্টেপ নিচ্ছি